নয় লাখ দু হাজার পাঁচশো ছাব্বিশ সাত লাখ সাত হাজার বিরানব্বই ছয় লাখ ছত্রিশ হাজার দুইশো ত্রিশ তিন লাখ তেরো হাজার চারশো কুড়ি আট লাখ পাঁচ হাজার সাতশো পঁচাত্তর